আমি প্রত্যেকদিম রান্না করি না তবে ব্যক্তিগতভাবে আমি বহুবার রান্না করেছি এবং আমার শ্রেষ্ঠ রান্না যদি বলতে হয় তাহলে আমি বলবো বিরিয়ানি করেছি তবে একা নই বন্ধুদের সাহায্য নিয়েই করেছি রান্না আমাকে বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেছে এবং বহু শিক্ষা আমি পেয়েছি তার মধ্যে বিশেষ কিছু জিনিস হলো কোন তরকারির সঙ্গে কী মশলা ব্যবহার করতে হবে কতটা পরিমাণ নুন দিতে হবে কতটা পরিমাণ মশলার ব্যবহার করতে হবে প্রকারভেদে বিভিন্ন তরকারির প্রকারভেদে কি ধরনের মশলা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি শিখেছি এবং কতটা ধৈর্যের সঙ্গে কতটা পারফেকশানের সঙ্গে রান্নাটা করতে হয় সেটা কিন্তু আমি দেখেছি এছাড়া রান্না এমন একটি জিনিস সাধারণত বাড়িতে আমাদের মা বা বিভিন্ন কাজের মাসি টাসি কিন্তু রান্না করে দেন কিন্তু একটা জিনিস আমি নিজে শিখেছি রান্নাও কিন্তু কোনো শিল্পের থেকে কম নয় একটা ভালো রান্নার কিন্তু অনেক ভালো রান্না করে কিন্তু অনেকটা তৃপ্তি বা একটা শিল্পী শৈল্পিক জায়গায় যেতে পারে একটা রান্না যা কিন্তু ভালো রান্না কিন্তু বিশ্ব স্তরে সমাদৃত ফলে রান্না শুধুমাত্র রান্না নয় রান্না একটা শিল্পের স্বরূপ এবং যদি ভালো রান্না করা যায় তাহলে শুধু রসনা তৃপ্তিই নয় এটা মনেরও তৃপ্তির কারণ হয়ে উঠতে পারে